ঝাড়গ্রামে সব যোগাযোগই খুব ভালো যেমন বাস যোগাযোগ যেমন ভালো এবং ট্রেন যোগাযোগও তেমন ভালো ঝাড়গ্রামে প্রচুর জঙ্গল আছে ঘোরার মতন অনেক জায়গা আছে মানুষ জন খুব খুশিতে থাকে যেমন সন্ধ্যাবেলা টাইমে বা বিকালবেলার টাইমে একটু জঙ্গল দিয়ে ঘুরতে যায় একটু বাতাস টাতাস খায় এবং ঝাড়গ্রামে ব্রিজ আছে ব্রিজটাও খুব সুন্দর

এখানে ঝাড়গ্রাম থেকেও মাল যায় বাইরে এই জন্য এখানে তাদের কাজের কোনো অভাব নাই রুজি রোজগার খুব ভালো ঝাড়গ্রামটা এমন একটা জায়গা যেখানে মানুষ চাইলেই খুব সহজেই খুব যে কোনো কাজ খুব সহজে পেয়ে যাই